আমি একটা অফিসে কাজ করি যেখানে আমার এক বন্ধু ছিল তার সাথে আমার খুবই সম্পর্ক ভালো ছিল কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে তার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যায় এক বিভিন্ন কারণের জন্য তাকে আমি বিভিন্ন কারণে বোঝাই সে কিছুতেই বুঝতে চায় না সে আমার ওপর রেগে থাকে এবং আমার বিষয়ে বিভিন্ন বন্ধুদের সাথে খারাপ খারাপ মন্তব্য করতে থাকে আলোচনা করতে থাকে আমার বিষয়ে সমালোচনা চলতেই থাকে এটা দিনের পর দিন চলতেই থাকে তো আমি একটা সময় ভাবলাম যে ওকে বোধ হয় বোঝানোর দরকার আছে ওখানে যখন বোঝাতে গেলাম ও তখন সামনে আমাকে কিছু অপমান করে এবং খারাপ কথা বলে বেরিয়ে গেল তাতেও আমি হার মানি নি তারপরেও আমি ভেবেছিলাম যে আমি এটা এক দিন ঠিক জয় করতে পারবো বা আমি আমার ভালো ব্যবহার দিয়ে ওর কাছে ঠিক আমি বিশ্বাস অর্জন করতে পারবো তো যেহেতু সে আমার বন্ধু সে তো শত্রু না সে তো আমার বন্ধু হয় তাই আমি তার সাথে সে যতই খারাপ ব্যবহার করুক আমি তার সাথে ভালো ব্যবহার করি সব সময় তো হঠাৎ সে আমার ভালো ব্যবহার দেখে একদিন নিজেই বলে যে না আমি ভুল করেছি আর আমি সেই সমস্যার সমাধানটা পরিস্থিতির সাথে সাথে কাটিয়ে উঠতে পেরেছি সামলাতে পেরেছি